আমি ক্যাব বুক করতে চাই এবং আশেপাশে কোনও যানবাহনের ব্যবস্থা আছে কি না আমি সেটাও জানতে চাই কারণ আমি তো অনেক দূর যাবো যেমন ধরুন আমি তমলুক যাবো তো সেখান থেকে যদি না আমি কোনও অটো রিক্সা বা কোনও টোটো এই ধরনের কিছু যদি না পাই তাহলে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না কারণ সেখানে মানে আমার যেতে হলে অনেকটা ভেতরের দিকে যেতে হবে অনেকটা ভেতরের দিকে মেন রোড থেকে অনেকটা ভেতরে তাই আমি বলছি যে আমাকে সেরকম ধরনেরই ব্যবস্থা করে দিন গাড়ির কারণ আমি কালকেই আমাকে বেরোতে হবে আর আমাকে সঠিক টাইমে পৌঁছাতে হবে